হ্যাঁ আমি প্রধানমন্ত্রী আবাস যোজনার কথা শুনেছি এই এগুলো এটা খুব ভালো প্রকল্প কেন্দ্রীয় সরকারের যেসব সকল গরীব মানুষ যারা সারা জীবনেও ঘর ঘর বাঁধার ক্ষমতা নেই থাকার কোনো জায়গা নেই মাটির ঘর পলিথিনের ঘর ঝুপড়ি বাড়িতে বসবাস করে টিনের বাড়িতে বসবাস করে সেই কারণে সরকার মাথা গোঁজার জায়গা করে দেওয়ার জন্য থাকা দেওয়ার তৈরি করার জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে এসেছিল এই প্রধানমন্ত্রী আবাস যোজনা আমি যতদূর জানি একজন মানুষকে গরীব মানুষকে এক লাখ কুড়ি হাজার টাকা দেওয়া হয় প্রথমে ষাট হাজার টাকা দেওয়া হয় তারপর করার জন্য পরে চল্লিশ হাজার টাকা দেওয়া হয় তাতে ঘরটাকে ঘরটা করার জন্যে পরে হার কুড়ি হাজার টাকা দেওয়া হয় উপরে টিন বা চালা কিছু একটা লাগানোর জন্য এটা খুব ভালো পদক্ষেপ এখানে আমাদের গ্রামে অনেক মানুষ পেয়েছে অনেক অনেক প্রকল্পের আওতায় ভুক্ত হয়েছে আমারও প্রয়োজন আমারও ঘরের প্রয়োজন তাই হ্যাঁ বলতে চাই আমাকে যদি একটা আবাস যোজনায় একটা ঘর দিত ঘরের সুবিধা করে দিত তাহলে আমার খুব ভালো হতো আমি একা থাকি খুব কষ্টর ভিতরে থাকি ঠিক আছে প্রধানমন্ত্রীর আবাস যোজনায় যদি আমি ঘর পেতাম আমার খুব ভালো হতো